হ্যাঁ আমার একটি সত্য ঘটনার উপর অবলম্বন করা বই আছে যার লেখক হলেন এমা ডনগুয়ের এবং বইটির নাম হলো রুম এই রু গল্পের বিষয়বস্তু হলো এই গল্পটিতে আছে একজন মহিলা চরিত্র এবং গল্পটির দৃষ্টিকোণ থেকে যার দৃষ্টিকোণে এই গল্পটি বলা হয়েছে সেটি একটি হলো পাঁচ বছরের বাচ্চা যে মেয়েটির যে মেয়েটির গল্প এটা সে মেয়েটিকে রাখা হয়েছিল চব্বিশটা বছর একটা বেসমেন্টের নিচে এবং সে বেস্টমেন বেসমেন্টের নিচে তার উপরে অকথ্য অত্যাচার চালানো হয় টানা চব্বিশটা বছর এবং যে অত্যাচার চালায় সে আর কেউ নয় তার একমাত্র বাবা এবং শুধু অত্যাচারই নয় তাকে মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং তার পিতা বা তার বাবা তার মেয়ের সাথে দশটি বাচ্চার জন্ম দেন এবং সেই বাচ্চাগুলি কখনও সূর্যের আলো দেখেনি তারা সবসময় ছিল ওই বেসমেন্টের নিচে এবং ব্যাপারটা ঠিক তখনই সামনে আসে যখন তার মেয়ের বা পিতাটির মেয়ের যার উপরে অত্যাচার চালানো হতো তার মেয়ের তার একজন মেয়ের শরীর খারাপ করে এবং তাকে নিয়ে যাওয়া হয় হস হাসপাতালে প্রথমে তার পিতা কোনোভাবেই রাজি হতে চায়নি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তার মেয়ের আকুতি মিনতিতে সে রীতিমতো বাধ্য হয় এবং তাকে হাসপাতালে নিয়ে যায় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার কাছ থেকে চাওয়া হয় তার বার্থ সার্টিফিকেট এবং তার আইডি এবং সেগুলো না পাওয়ায় হসপিটাল কর্তৃপক্ষর সন্দেহ হয় এবং তারা পুলিশকে জানানো হয় ব্যাপারটা এবং পুলিশ তৎক্ষণাৎই ঘটনাস্থলে উপস্থিত হয় এবং তার পিতাকে বলা হয় তার মানে যার সন্তান তার মাকে আসার জন্য এবং সে যেহেতু তাকে বেসমেন্টের নিচে বন্দী করে রেখেছিল তাই সে আনার সাহস পায় না এবং সে আবার ফিরে যায় বেসমেন্টে এবং বেসমেন্টে গিয়ে তার মেয়েকে সবকিছু খুলে বলে এবং তাকে বোঝায় বা তাকে হুমকি দেয় যেন পুলিশের সামনে সে কোনও কথা না বলে তাই সে আবার তাকে নিয়ে যায় হাসপাতালে পুলিশের সামনে মেয়েটা কিছু বলে না কিন্তু যখন তাকে জোর করা হয় সে সবটা খুলে বলে এবং সেখানেই ঘটনাটা সবার সামনে চলে আসে এবং রীতিমতো তার পিতার উপরে কড়া পদক্ষেপ নেওয়া হয় এবং তাকে জেলে দেওয়া হয়